পূর্ব বর্ধমান জেলার স্থানীয় সরকার এবং রাজনৈতিক কাঠামো গুলি হচ্ছে প্রশাসনিক বিভাগ নির্বাচিত কর্মকর্তা রাজ্য ও জাতীয় সরকারের প্রতিনিধিত্ব ইত্যাদি আর আমার জেলার একজন বিধায়কের নাম হচ্ছে সুনীল কুমার ঘোষ এবং আমাদের জেলার জন্য ওনার করা কাজের নিয়ে আমার মতামত ওনারা অনেক সুবিধা আমাদের দিয়েছেন যেমন আমাদের গ্রামে জলের সংকট দেখা দিয়েছিলো তো ওনারা সেই সংকট দূর করেছেন বিভিন্ন পানীয় ব্যবস্থার সুযোগ ওনারা করে দিয়েছেন নয় তারপর জ বিভিন্ন প্রকল্প যেমন কন্যাশ্রী প্রকল্প রুপশ্রী প্রকল্প ও এই সমস্ত প্রকল্পগুলো ওনারা দিয়ে সব মহিলাদের ওনারা মানে ওনাদেরা সাহায্য করেছেন তারপর বিভিন্ন বিদ্যালয়ে এ সমস্ত বিদ্যালয়ে ওনারা সাইকেল সমস্ত স্টুডেন্টদের ওনারা সাইকেল দিয়েছেন তো আর এছাড়াও সাইকেল ওনারা এগুলোই বিভিন্ন রকম সুযোগ সুবিধা ওনারা দিয়েছেন ওনাদের মাধ্যমে আমরা পেয়েছি তারপর হ্যাঁ গ্রামে বিদ্যুতের সংকট দেখা দিয়েছিলো সেই বিদ্যুতের সংকট ওনারা দূর করেছেন অনেক কারেন্টের ব্যবস্থা ওনারা করে দিয়েছেন এন তারপর আর গ্রামে গ্রামে কারোর সমস্যা হলে ওনাদেরকে জানালে ওনারা সেই তাদেরকে অনেক সাহায্য করেছেন টাকা পয়সা দিয়েই হোক যাই হোক ওকে অনেক কিছু তারপর মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার এই সব ব্যবস্থা করেছেন এন আমাদের মুখ্যমন্ত্রী তো এই সমস্ত সুবিধা আমরা ওনাদের মাধ্যমে পেয়েছি এ শুধু এগুলো কেন অনেক রকমের নানা রকমের সুযোগ সুবিধা ওনারা আমাদের দিয়েছেন এন